সংবাদ মাধ্যমে সংবাদ শুনেই আমরা আপ টু ডেট হই দেশের কি খবর চলছে তার বিদেশে কোথায় কী হচ্ছে এগুলো আমরা সবই সংবাদ মাধ্যমের দ্বারাই সংবাদ পাই এই যেরকম আজকের একটা সংজদ সংবাদ পেলাম যে ব্রিটেনে নাকি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলেছে আর আগামী এক বছরের মধ্যে নাকি সেই ওষুধটি সারা বিশ্বে ছড়িয়ে যাবে তো এই সংবাদে যত আপ টু ডেট থাকা যায় তো তো বন্ধুবান্ধবের সাথে কথা বলতে গেলে আড্ডা মারতে গেলে এই আপ টু ডেট সংবাদগুলো বন্ধুদের সাথে বললে তারা আমাকে এক্সপেক্ট করে রেসপেক্ট করে এবং আমাকে ভালোবাসে এবং তারা জানে যে আমার কাছে অনেক তথ্য থাকে সেই জন্য তারা যখনই যে জানতে চায় আমার কাছে যা জেনে চায় এবং আমি নিউজ চ্যানেলের মাধ্যমে সংবাদগুলো নিয়ে থাকি এবং আপডেটেড থাকি